যখন আমরা প্রথম সাঁতার শিখেছিলাম এই ছোটোখাটো পুকুরে তখন আমরা সাঁতার কাটতে গেলে নিচেতে পা পেয়ে যেতাম তখন কোনো অসুবিধা হতো না আর এখন অনেক সময় দেখা যায় আমরা বেড়াতে গেছি গিয়ে সেখানে হয়তো সমুদ্রে স্নান করতে নেমেছি অনেক সময় সমুদ্রে বড়ো বড়ো ঢেউ চোখের সামনে দেখেছি যে অনেককে ফাসিয়ে নিয়ে চলে যেতে এবং তাাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওইগুলো দেখে খুব দূরে যেতে ভয় লাগে সেই জন্যে কোথাও গেলে স্নান করতে নামলেও খুব একটা দূরের দিকে যেতে পারি না কারণ অনেক সময় দেখেছি তো যে ঢেউতে অনেকেরে হাসি নিয়ে চলে যেতে এইগুলো দেখার পর থেকে খুবই ভয়ের মধ্যে থাকি ওই জন্যে আর আমাদের গ্রাম অঞ্চলে তো মানে অনেক পুকুর ফুকুর গ্রীষ্মকালে অনেক জল কমে যায় তখন আমরা খুব অনেকক্ষণ ধরে সাঁতার ফাঁটার কাটি ওইগুলো কোনো অসুবিধা হয় না আর ওই নদী কোথাও বেড়াতে গেলে তখন একটু নামতে গেলে বেশি দূরে যেতে গেলে একটু ভয়ের মধ্যে থাকি আমরা এইটাই সমস্যা